পশ্চিমবঙ্গ ভাষা ও সংস্কৃতিতে বৈচিত্র্যময় এবং এই বৈচিত্র্য প্রতিফলিত হয় শিক্ষা ব্যবস্থায় কিন্তু বৈষম্যতা যে কোনো বাঁধা হতে পারে না তার জন্য শিক্ষা ব্যবস্থায় রাখা হয় বিভিন্ন ভাষার বই এবং সকল সংস্কৃতির ইতিহাস যাতে ছাত্রছাত্রীরা নিজেদের বহির্ভূত না মনে করে